পশ্চিমবঙ্গের রন্ধন প্রণালীর একটি অংশ সাধারণ খাবার হলো আমাদের পশ্চিমবঙ্গের সাধারণত সবাই মাছ মাংস ডিম এগুলোই খেতে ভালোবাসে তাছাড়া বেশিরভাগ সবাই মশলাদার খাবার পছন্দ করে যেমন মাংস কষা করে রান্না মাংস কষা করে রান্না রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ ভালো করে কষে নিয়ে তারপর রান্না করা হয় তাছাড়াও অন্যান্য মশলাদার ছাড়াও নিরামিষ রান্না করা হয় আর পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি বা এমনি অন্যান্য অবাঙালিদেরও প্রিয় খাবার খাবার বা এমনিই বলতে পারেন যে মিষ্টি খুবই পছন্দের মিষ্টির মধ্যে রসগোল্লা তো রয়েছেই তাছাড়াও এখনো অন্যান্য খাবার মাছ মাংস ডিম মাছকে তো মাছকে তো সাধারণত হয়তো একশো বা দুশো ধরণের রান্না করা যায় এবং এমনভাবে রান্না করা হয় যে সবার ভালোই লাগে আর মাংস তো সব বাঙালির বাড়িতে রয়েছেই